হ্যালো দাদা আপনার কি সবজি দোকান আছে এই বর্ষার সময় কী কী সবজি পাওয়া যাবে আলুর আলুর দামটা কীরকম আমার তো একটা অনুষ্ঠান বাড়ি আছে তাহলে আমার অনেক সবজি লাগত আর কি এটার রেটটা সবজির রেটগুলো একটু বললে ভালো হত পটল পুঁইকুমড়ো আলুটা যেমন লাগবে পঞ্চাশ কিলো কুমড়োটা লাগবে তিরিশ চল্লিশ কিলো পুঁই ওই দশ বারো কিলো হলেই হয়ে যাবে যেমন আর আদা রসুন পেঁয়াজ এগুলো কি সবই পাওয়া যাবে হ্যাঁ সেটাই বলছিলাম আর কি যদি মানে এত বেশি নেওয়া হবে যদি একটু ডিসকাউন্ট করা যায় ধমেতো ধনেপাতা টমেটো এগুলো পাওয়া যাবে

হ্যাঁ টমেটো তারপরে শাক কিছু বাড়িতে না না আপনার দোকানটা একটু বললে ভালো হয় আর কি বাড়িতে পৌঁছানোর কি কোনোও সুবিধা আছে হ্যাঁ যেন একটু ভালো কোয়ালিটির হয় আর কি কারণ বুঝতে পারছেন অনুষ্ঠান বাড়ি তো ভালো সবজি লাগবে আর কি আপনি কি চাষির কাছ থেকে নিয়ে আসেন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটু দেখবেন আর কি ভালো যেন হয়